হ্যালো হ্যাঁ দাদা আমি আমার এক বন্ধুর জন্মদিন আছে সেজন্য কিছু গিফটের জন্য ফোন করছিলাম এটা ওই স্টেশনারি শপ তো এবার আমার বন্ধুর জন্মদিন আছে জন্মদিনে গিফট দেওয়ার মতো কী কী দেওয়া যেতে পারে একটু বলুন তো

আচ্ছা আচ্ছা বলছি ওই লাইট দেওয়াগুলোর মধ্যে ওই লাইট দেওয়া জিনিসগুলোর দাম কী রকমের মধ্যে রয়েছে তবু হ্যাঁ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বলতে এবার আমরা তো তিনজন মিলে করছি আমাদের কাছে তো এত টাকা নেই ওই তিনশো টাকা মতন রয়েছে তিনশো টাকার মধ্যে কিছু সেরকম গিফটের কথা গিফট হবে না একটু দেখুন না যদি তিনশো টাকার মধ্যে কোনো ভাবে করে দেওয়া যায় ভালো হতো ও তাহলে তো তিনশো টাকায় তো দেওয়া সম্ভব না আমি বুঝলাম সেটা কিন্তু আমাদের কাছে তো তিনশো টাকাই রয়েছে আচ্ছা আমি বলছিলাম ওই হাতে পরার যে ঘড়িগুলো হয় না সে ঘড়িগুলোও কি আপনার দোকানে পাওয়া যায় ওই বন্ধুকে দেওয়ার মতো একদম নীল রঙের ডায়াল হবে আর ওই চেন দেওয়া একটা ঘড়ি হবে ওই রকম টাইপের কিছু ঘড়ি হবে না হ্যাঁ ওগুলোর দাম কীরকম ওইটার কীরকম দাম আছে সাড়ে তিনশো আচ্ছা ওইটা আপনি এক কাজ করুন ওইটা একটু তিনশো টাকায় আমাকে করে দিতেই হবে দেখুন আর আমার বার্থডের জন্য ওই হ্যাপি বার্থডে লেখা একটা সেই ঝোলানো পাওয়া যায় না ওটা আমাকে দিতে হবে আর কিছু স্নো স্প্রেও লাগবে আচ্ছা আচ্ছা সে পড়ুক ওগুলো পড়ুক তাহলে ওটা আমাকে আপনি তিনশো টাকায় করে দিচ্ছেন এটাই তাহলে ফাইনাল আমি তাহলে আপনার কাছে মালগুলো আনতে যাব আচ্ছা আচ্ছা সেগুলো দেবো এখন আমি তাহলে সন্ধ্যার দিকেই যাচ্ছি আনতে তাহলে এখন রাখছি